এবার মাথা ব্যথা নিরাময়ের জন্য আমাদের গ্রামের কিছু ঘরোয়া প্রতিকার সেটারও ক্ষেত্রে বলব যে আমাদের এখানে কোনো ওষুধ বলতে আমি জানি না তবুও মনে হচ্ছে যে হয়তো আমি অতটা কিছু জানি না কিন্তু আমি বইর দিক থেকে বলতে পারি যদি সেটা মানসিক ব্যথা হয় মানে ধরুন মাথা ব্যথাটা যদি চোট না লেগে হয় তখন তাহলে আমি একটা কথা বলতে পারি তাকে বই পড়তে হবে যদি কোনো স্ট্রেসের কারণে মানে ধরুন সে ডিপ্রেশানে আছে এরকম কোনো কারণে যদি তার মাথা ব্যথা হয় তাহলে তো আমি তাকে একটাই কথা বলব যে মনোযোগ দিয়ে বই পড়ো এবং মেডিটেশান করতে পারো তাহলে মাথা ব্যথা অনেকটাই দূরে যায় কারণ আমিও অনেক করে দেখেছি মেডিটেশান মানে ধ্যান যেটাকে বলে আর এই ধ্যানের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা হলো সেটা হচ্ছে মনের মন এবং মাথার কন্ট্রোল করা সংযত রাখা আর কি কোনো দিকে কিছু যেমন ভাবে এরকম আর কি আর যত ভাববে তত জানবে সবাই মাথা যন্ত্রণা করবে ওই জন্য ওই দিক থেকে আমি বলছি যে মাথা যন্ত্রণা করলে আমি চাই এবং আমারও মাঝে মাঝে যদি করে তখন আমি এরকম ধ্যানে বসে যাই এবং আমার মাথা যন্ত্রণাটা প্রায় দু মিনিট তিন মিনিট পর কমতে থাকে তো এবার ধ্যান করার আমি রুটিনটা যদি বলে দিই তাহলে সেই ক্ষেত্রে হবে যদি আপনি দিনে দশ মিনিটও যদি করে থাকেন তাহলে আপনি অনেক কিছু করেছেন কারণ ধ্যান হলো মহাদেবের মহাদেবের প্রার্থনা করার পদ্ধতি মহাদেব যে এই বসে বসে ধ্যান করতেন সেটাই মহাদেবের প্রার্থনা করার পদ্ধতি ছিল সেটা যদি আপনি করে থাকেন তাহলে জীবনে অনেক কিছু সিদ্ধি লাভ করা যায় ধরুন আপনি এখন করতে আছেন কোনো কিছু না ভেবে না কিছু করে না কিছু ভেবে সবচেয়ে কথা না ভেবে যখনই মানুষ চোখ মুজেও চোখ বুজেও থাকে তখনও সে ভাবতে থাকে যা হোক যে কোনো কোনো কথা ভাবতে থাকে তো যদি যদি না ভেবে শুধুমাত্র ওই চোখ মুজে থাকবে তখন সেসময় যে কালো জিনিসটা দেখা যাবে সেটার প্রতি নজর রেখে এবং মনটাকে এবং মাথাটাকে স্থির রেখে যদি আপনি ধ্যান করতে পারেন তাহলে আপনি অবশ্যই অনেক কিছু হয়তো সিদ্ধি লাভ করে থাকতে পারবেন আমি যদিও অবশ্য কিছু করে লাভ করতে পারিনি আর লাভ করলেও সেটা কখনও জানা যায় না আর আমি পৃথিবীতে অনেক মানুষ দেখেছি পৃথিবীর বলতে ভারতবর্ষে অনেক মানুষ আছে অনেক ঋষি মুনি আছে যারা অনেক দিন না খেয়ে থাকে এবং অনেক কিছু আমি গল্পও শুনেছি যে সে নাকি সত্য যুগ থেকে বেঁচে আছে এখন কলি যুগ চলছে সে রামায়ণ দেখেছে মহাভারত দেখেছে তাহলে ভাবতে পারেন এই মেডিটেশান বা ধ্যানের মানে শক্তি কতটা পাওয়ার কতটা মানে পাওয়ার মানেই যদিও শক্তি তো তো ধ্যান করুন কারণ শুধুমাত্র যদি মাথা ব্যথার জন্য তখন ঠিক আছে ধ্যান করুন পাঁচ ছ মিনিট এরকম করতে পারেন সেই সময় কোনো কিছু না তবে কোনো কিছু না ভেবে না করে শুধুমাত্র বসে থেকে শিরদাঁড়া সোজা করে রেখে হাত দুটোকে কেমন ভাবে রাখবেন শুধু বলে দিচ্ছি যে হাতের সামনের সামনের দিকে যে দুটো আঙুল আছে বুড়ো আঙুল তার পরের আঙুলটা সেই দুটো আঙুল ওই নখে নখে টাচ করে রাখুন নখে না হলে এইটা এর উপরে রাখতেও পারেন দুটো হাতই এরকম করে রাখে রেখে মেরুদণ্ড সোজা রেখে অবশ্যই করতে পারেন দিনে একবার করুন অবশ্যই ফল পাবেন এটাকে আসল প্রার্থনা বলা হয় যদি প্রার্থনা এমন একটা জিনিস সেটা হলো প্রার্থনা যদি যখন কোনো মানুষ করে তখন তাকে সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত হতে হয় তো এটাও বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত হওয়ার পদ্ধতি কারণ সে যখন চোখ মুজে থাকে তখন সে বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত হয়ে যায় প্রার্থনা করা মানে এটা আমি অবশ্য আবদুল কালামের জীবনী থেকে পড়ে এসেছি সেটা আমি আমি আপনাদের এখানে বলছি আর একটা কথা বলব যে যে তেল প্র্যাকটিক্যাল কিছু করতে গেলো যে তেল লাগালে হয়তো মাথা ব্যথা কমতে পারে এবং মেন্থো প্লাস আমাদের ঘরে ঘরোয়া পদ্ধতিতে আমি জানি না ধরুন গ্যাসে মাথা যন্ত্রণা হলে তখন গ্যাস হলে তো মাথা যন্ত্রণা হয় তখন সেই ক্ষেত্রে আপনাকে গরম জল খেতে হয় কারণ যাতে আপনার গ্যাস ক্লিয়ার হয়ে যেতে পারে জিরা জল এসব খেলে তা হলে আপনার মাথা যন্ত্রণা কম হতে পারে এবার এখন মাথা যন্ত্রণা অনেকটি আরেকটি নতুন কারণও বেরিয়েছে সেটি হচ্ছে মোবাইল ঘাঁটা মোবাইলটা সামনে রেখে ঘাঁটলে যে একটা রেডিয়েশান থাকে তার জন্য মাথা মাথা যন্ত্রণা হতে পারে তাই যত যত পারবেন মোবাইল থেকে দূরে থাকুন আমি দিনে প্রায় দু ঘণ্টা মোবাইল ইউজ করি আগে অনেক কিছু করতাম এবং আমি আগে প্রায় ছ ঘণ্টা একবার তো এগারো ঘণ্টা হয়ে গেলো সেই দিন হয়তো আমি বেশি ঘেঁটেছিলাম কারণটা হলো ওই গেম খেলেছিলাম দু তিন ঘণ্টার মতন এবং মুভিও দেখেছিলাম সে দিনে দুটো আর দুটো মুভিতে মানে একটা মুভি শর্ট ফিল্ম ছিল আর একটা মুভি ছিল তো দুটো মিলে তিন ঘণ্টা হয়ে গিয়েছিল মানে তিন তিনে ছ ঘণ্টা ওখানেই হয়ে গেছে তারপরে সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুকে এক ঘণ্টা ছয় সাত ইনস্টাগ্রামে এক ঘণ্টা আট হোয়াটসঅ্যাপে এক ঘণ্টা নয় আর দশ এগারো মানে আর দুটো দু ঘণ্টা তো দু ঘণ্টা এমনি গ্যালারি ট্যালারি এসব ঘেঁটে দু ঘণ্টা স্ক্রীন টাইম হয়ে গেছে তো সেখান থেকে আমি কমিয়ে আজ দু ঘণ্টায় নামিয়েছি কী করে এবার বলতে গেলে আমি সবই ঘাঁটি হ্যাঁ অবশ্যই এবার আমি যেটা একবার ঘাঁটি সেটা আমি আর দুবার ঘেঁটে দেখতে যাই না তার পরের দিন ঘাঁটা হবে সেটাই হবে তো আমার টাইমটা রুটিন করাও ভালো যারা মাথা ব্যথা মানে যাদের ফোন ঘাঁটার অনেক অভ্যাস আছে তারা এক ঘণ্টা দু ঘণ্টা করে মোবাইল ঘাঁটে এক ঘণ্টা সরি যে আট ঘণ্টা এরকম মোবাইল ঘাঁটে তাদের ক্ষেত্রে আমি মুভি দেখাটা আলাদা মুভি দেখা ফোন ঘাঁটার মধ্যে পড়ে না অবশ্যই আমি বলব মুভি দেখার মধ্যে একটা মানসিক শান্তি পাওয়া যায় কারণ আমিও মুভি দেখতে ভালোবাসি আমিও সিনেমা লাভার মানে সিনেমাপ্রেমী আর কি তো আমি মুভি দেখতে খুবই ভালোবাসি তো সেখানে কোনো মোবাইল ঘাঁটার কোনো প্রসঙ্গ আসে না আর মোবাইল ঘাঁটার প্রসঙ্গ বলতে আসক্তি সেটা মুভির প্রতি আসক্তি থাকা ভালো সিনেমার প্রতি আসক্তি থাকা ভালো কিন্তু অনেকটা কম আমি এখন অনেকটা বুঝতে পেরেছি আমি দু ঘণ্টা প্রায় মোবাইলের কাটানো যায় তিন ঘণ্টা জোর চার ঘণ্টা তার বেশি নয় চার ঘণ্টার বেশি কখনও হওয়াই উচিত নয় ঠিক আছে তো এটাই বলব যে এখনকার বাচ্চাদেরকে তার মায়েরা তার মানে পরিবারের মানুষরা তাতে যদি কেঁদে দেয় তাহলে দিলে ফোন ঘাঁটতে তখন তো সে আর কাঁদবে না এরকম ব্যাপার তাহলে সেটা করবেন না তাকে এরকম অভ্যাস কখনোই করবেন না যদি সে কাঁদে তখন তাকে প্রকৃতির মাঝে নিয়ে যান এই দেখ এই এইটা গোরু এই দেখ ছাগল সে অনেক কিছু নতুন কিছু শিখতে পারবে তাকে যদি মুঠো ফোনের ভিতরেই রেখে দেন তাহলে কী করে হবে মুঠো ফোনের ভিতরে দেখার থেকে সে আসল জিনিসটা দেখা অনেক ভালো স্ক্রীনের মধ্যে না দেখে তো এটাই বলব যে এবার প্র্যাকটিক্যাল মাথা হ্যাঁ এটা মোবাইল ঘাঁটার কারণ বললাম এবার প্র্যাকটিক্যাল মাথা ব্যথার অনেক কারণ হতে পারে যদি পড়ে যেয়ে মাথা ব্যথা হয় তখন তাকে ডেটল টেটল লাগাতে হয় এবং ডাক্তারের প্রিপেয়ার করা ওষুধ নিতে হয় এবার ঘরোয়া পদ্ধতিতে আমি সরি কবিরাজ নয় যেটা হচ্ছে ভেষজ ওষুধ প্রয়োগ করে তো ভেষজ ওষুধ প্রয়োগ করার ফলে অনেক মানুষ উপকার পায় কিন্তু আমি ভেষজ ওষুধ অতটা জানি না আমি এই জ্বর জানি যে বাসক পাতার রস খেলে এ সব ঠান্ডা সর্দি কমে এ সব জানি কিন্তু আমি এই এই মাথা ব্যথা বলতে আমি কিছু জানি না এগুলি কারণ হিসেবে বলতে পারি ধন্যবাদ এত দূর পর্যন্ত বলার জন্য ধন্যবাদ